আমার পড়া শেষ বইটি হলো শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ্গীতা পড়ে আমি হচ্ছে মানে বিভিন্ন রকমভাবে প্রভাবিত হয়েছি শ্রীমদ্ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যে গ্রন্থটি শুধু কোনো ধর্মীয় কেবল কোনো ধর্মীয় গ্রন্থ না এটি হলো একটি দার্শনিক গ্রন্থ এই গ্রন্থ পড়লে আপনি জীবনের মূল্যবোধ সম্বন্দেকে বুঝতে পারবেন আমাদের জীবনে আমাদের কর্তব্য কী আমরা অনেক সময় আমরা কাজের মধ্যে থাকাকালীন আমরা দিকভ্রষ্ট হয়ে যাই কী করবো কোনটা সঠিক কোনটা কী সেটা আমরা নির্ণয় করতে পারি না কিন্তু আমাদের দিন শেষে শ্রীমদ্ভগবদ্গীতা পড়ি তাতে আমাদের জীবনের মূল্যবোধ আমাদের কর্তব্য কী আমাদের দিনের শেষে আমাদের কাজ কী আমাদের কোনটাকা কোন কাজ করাটা সঠিক কোন কাজ করাটা সঠিক নয় সেটা আমরা বুঝতে পারবো কেন আমরা কাজ করবো সেটা আমরা বুঝতে পারবো শ্রীমদ্ভগবদ্গীতায় আসলে হচ্ছে অর্জুন এবং শ্রী কৃষ্ণের কথোপকথন ভগবান অর্জুন ভগবান শ্রী কৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে যে আমি যুদ্ধ করবো কাদের বিরুদ্ধে যুদ্ধ করবো এই যুদ্ধের ফল ভয়াবহ তা জেনেও ভগবান শ্রী কৃষ্ণ তাকে অর্জুনকে বোঝাচ্ছে যে তোমার কর্তব্য কী এই কর্তব্য জ্ঞান এই কথোপকথনটায় আমরা শ্রীমদ্ভগবদ্গীতার মধ্যে আমরা পাই এই অর্জুন আর শ্রী কৃষ্ণের যে প্রেমপূর্ণ বন্ধুত্ব সেই সেটা কেবল কোনো ধর্মীয় গ্রন্থ হিসাবে দেখলে হবে না এটাকে আমরা দার্শনিক দিক থেকেও আমরা পেতে পারি তার মূলত কারণ হচ্ছে এটা তার থেকে আমরা কর্তব্যবোধ মূল্যবোধ জীবনের কী কর্তব্য আমাদের কী কাজ কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় এবং কাজটি কেন করবো সেই সম্বন্ধে আমরা জ্ঞান ধারণা কর পেতে পারি এই যে জীবনের মূল্যবোধ থেকেই আমি প্রভাবিত হয়েছি ভীষণ ভাবে এবং বইটা পড়ার চেষ্টা আপনারাও করবেন আপনারাও আশা করি ভালো ফল পাবেন